দুই এক দু হাজার বারো তেইশ চার দু হাজার আঠেরো তেইশ সাত দু হাজার সাত কুড়ি পাঁচ দু হাজার বাইশ আঠেরো নয় দু হাজার একুশ